হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভর্তি হয়েছি তুমি কি ভর্তি হবে হ্যাঁ এখানের কলেজটা খুবই ভালো আর এখানে হচ্ছে পড়শোনোর ফিজ খুবই কম

টিচারও খুবই ভালো আর এখানে যে হোস্টেল আছে সেখানেও থাকার সুযোগ সুবিধা খুবই ভালো না না না না হ্যাঁ আমি হোস্টেলেই থাকি তুমি কি এখানে ভর্তি হবে হোস্টেলে ও তুমি একাই থাকবে না আরো কোনো তোমার ফ্রেন্ড ভর্তি হবে ও ও তুমি কী নিয়ে পড়াশোনা করবে সায়েন্স না আর্টস ও না ওটা আগে দিতে হয় সবটাই দিতে হয় নি অল্প কিছু দিতে হয় বাকিটা তোমার পরে দিতে হয় হ্যাঁ এখানেই খাওয়া দাওয়া করি খুব ভালো হয় এখানে হচ্ছে দিনে তোমাকে দুবার খেতে দেয় আর সকালেরটা তোমাকে নিজে থেকে খেয়ে নিতে হয় না না না না না হ্যাঁ তুমি অতি অবশ্যই ভর্তি হতে পারো এখানে কোনো অসুবিধা হবে না তোমার তুমি তুমি যখন আসবে তুমি আমাকে কল করবে ঠিক আছে তোমার কোনো এখানে আসার সময় কোনো অসুবিধা হবে নি আচ্ছা ঠিক আছে